আমি যখন উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা করি তখন আমাদের শ্রেণীকক্ষে আমাদের স্যার একটি শ্রেণীভিত্তিক কাজের কথা বলেছিলেন সেই কাজ করার সময় আমি যার সাথে কাজ করছিলাম তার ভাবনাচিন্তার সাথে আমার ভাবনাচিন্তার খুব একটা মিল ছিল না এর ফলশ্রুতিরূপে আমাদের মধ্যে প্রায়শই ভাবনার দ্বন্দ্ব হয়ে থাকত কথা কাটাকাটি ঝগড়া এইসব লেগেই থাকত আমার কখনো কখনো মাথা গরম হয়ে যেত কিন্তু আমি চেষ্টা করতাম যে এই রাগের বশে এবং মাথা গরমের ফলে যেন তাকে কোনো অকথ্য কথা না বলে ফেলি আমি চেষ্টা করতাম ঠান্ডাভাবে সেই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার এবং চুপচাপ সব কিছু মুখ বুজে সহ্য করে নিজের যেটা কাজ সেই কাজটা যেন আমি করে যেতে পারি এমনভাবেই আমি আমার সেই সময়ের পরিস্থিতিটাকে সামাল দিয়েছিলাম